আমরা প্রেস ব্যবসায়ের যে প্রিন্টিংগুলো করি তা আমাদের ছবিগুলো ফেসবুকে দেখতে হয় তা কোনটা কি ছাপা হবে না হবে ফেসবুক ছাড়া আমাদের হবে না ঠিক আছে তা ফেসবুকের ছেপেই দেখি আমরা মানে প্রিন্টের ব্যবস্থা করি কীভাবে মানে স্টাইলটা হবে কীভাবে ছাপতে হবে কীভাবে আমাদের রেডি করতে হবে মালটা তা ফেসবুক ছাড়া হবে না ঠিক আছে সামনা সামনি হবে না আমাদের ফেসবুক ফলো করতে হবে এভাবে আমাদের ছাপতে হবে আর ব্যাপারটা হচ্ছে ফেসবুক না দেখলে আমাদের ছাপা একটু গন্ডগোল হয়ে যাবে অসুবিধা হবে তখন পার্টি বলবে ছাপাটা ঠিক হয় নি তার জন্য আমরা ফেসবুক দেখে এই ছাপাটা রেডি করি পার্টিকে এইভাবেই আমারা বোঝাতে হবে যে ফেসবুক না দেখলে আমাদের ছাপতে পারবো না ঠিক আছে কোয়ালিটি আমাদের খারাপ হয়ে যাবে আর কোয়ালিটি খারাপ হয়ে গেলে আমাদের মালপত্র নেবে না ঠিক আছে তো ওনাদের আমরা এই কথাই বলে থাকি যে আমরা যাবতীয় জিনিস ছাপার ব্যাপারে যে কোনো ছাপা মানে হচ্ছে মেমো প্যাক ইত্যাদি ইত্যাদি ছাপা সব ফেসবুক দেখেই করতে হয় ঠিক আছে আর এই ছাপা আমাদের খুব ভালোই হবে অসুবিধা নেই